বেশ কিছু দিন আগের ঘটনা আমি আগে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম মেডিসিনের ডিপার্টমেন্টে সেখানে আমি মেডিসিন প্যাকিং করতাম এবং কাজটা প্রথমে আমি পাইনি এক জনকে একটা দাদার থ্রুতে আমি কাজটা পেয়েছি এবং সে অন্যজনকে বলেছিল এবং কাজটা ঢোকার জন্যে আমার তাকে টাকা দিয়ে ঢুকতে হয়েছিল কাজটা আমি কিছু দিন করার পর কোম্পানিটা বন্ধ হয়ে যায় এবং সেই সময় আমার কাজের মানে জন্য প্রচুর সমস্যা হয়ে যায় কাজ চলে গিয়েছিল এবং আমার বাড়িতে তখন মায়ের শরীর খারাপ মায়ের এমনিতেই শরীর খারাপ ছিল আর তখন ফ্যামিলির দিকে অতটা এই মানে সাপোর্ট পাইনি এবং সেই সময় আমি কাজের জন্যে প্রচুর মানে প্রচুর লোককে বলেছিলাম আর সবাইকে কাজের জন্য বলেছিলাম কিন্তু কেউ কাজ ঠিক মানে খুঁজে দিতে পারেনি আমার বন্ধুদেরকেও বলেছিলাম এবং যাকে সবাইকে প্রায় কাজের জন্যে বলেছিলাম কাজ এ করে দেখাও দেওয়ার জন্য কিন্তু আমি কাজটা পাইনি তখন আমার অনেক সমস্যা হয়েছিল এবং পুরো সংসারটা আমার উপর দায়িত্ব ছিল সেই কারণে এবং তার পরে মায়ের ওষুধ ওষুধপাতি এবং তার কিছু দিন বাদে আমি অন্য একটা ইন্টারভিউয়ে দিই মানে একটা ব্যাংকে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম গিয়ে সেখানে একটা কাজ পাই এবং আমি সেখানে আপাতত এখন কাজ করছি ব্যাংকের এতে এখন আমার সময় ঠিক ভালোভালোই ভালোভাবেই চলছে